আমি কিন্তু ছোটোবেলা থেকেই ইতিহাস পড়তে বেশ ভালোবাসি আমার স্কুলের যিনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি আমাকে খুব ভালোবাসতেন আমি ইতিহাসের উত্তর হয়তো সেভাবে দিতে পারতাম না কিন্তু ইতিহাস সম্বন্ধে জানার আগ্রহ কিন্তু আমার ছোটোবেলা থেকে রয়েই গেছে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের যেসব মানুষরা রয়েছেন তাদের কথা যদি আগে প্রথমেই বলি তারা কিন্তু খুব উপ প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে গিয়ে আজ সভ্য মানুষের সৃষ্টি তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছেন তাদের বেঁচে থাকার যে লড়াই তা কিন্তু আমরা প্রায়ই প্রত্যেকেরই জেনে থাক জেনে আছি প্রত্যেকেরই জানা কথা আসলে আমি যখন স্কুলে পড়তাম তখন দিদিমনি একবার প্রাচীনকালের যে ইতিহাস সেখান থেকে শুরু করে কিন্তু আজ আধুনিক ইতিহাসের কথাটি খুব ছোট্ট করে আমাদেরকে বলে শুনিয়েছিলেন আমরা কিন্তু তা শুনে ভীষণ অভিভূত হয়েছিলাম সেই যুগের কিছু রাজাদের কথা যদি বলতে চাই তাহলে মুঘল যুগের যে রাজারা ছিলেন বাবর হুমায়ুন আকবর এছাড়াও চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের চন্দ্রগুপ্তের যারা ছিলেন তারপরে অনেক রাজার কথাই বলতে হয় অত তো রাজার কথা বলা সম্ভব না রাজাদের গল্প গল্প বলতে গেলে এক রাজার সাথে অপর রাজা এবং তাদের পুত্র কন্যাসন্তানের যে বিবাহের কথা সেই কথা আমরা সকলেই জেনে আছি ভারতীয় ইতিহাস আমাকে অভিভূত করেছে কারণ ভারতের ইতিহাস থেকে আমরা অনেক শিক্ষা পাই শিক্ষা পাই যে মানুষ কীভাবে এত প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেদেরকে শক্ত করে ধরে রাখে এত প্রতিকূলতার মধ্যে দিয়েও যে মানুষ নিজেদেরকে তাদের জীবন এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারে এটাই ইতিহাস থেকে আমার শেখা